পুরুলিয়া জেলা নিয়ে আমাদের আমরা পুরুলিয়াবাসী হিসাবে গর্বিত প্রায় কিছুটা কারণ ধরুন যে উনিশশো ছাপ্পান্ন সালে আমাদের আমরা পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে আসি তার আগে আমরা ছিলাম মানভূম জেলাতে মানভূম জেলার যেটা আপনাদের আমাদের এখানে যে কোর্টটা দেখছেন এই কোর্ট ছিল আমাদের ধানবাদ পুরুলিয়া চাষ এই চন্দনকিয়াড়ি টাটা এইসমস্ত জায়গাকে কেন্দ্র করে এই ছিল আমাদের তখনকার দিনে বড়ো কোর্ট ছিল আর এইখানে জেলে আসামীরা থাকতো বড়ো জেলখানা আছে যে জেলখানা আপনি আশে পাশে কোথাও পাবেন না আরো সবথেকে বড়ো মজার জিনিস আছে আমাদের এখানের সাহেব বাঁধ বলে একটি বাঁধ আছে পুষ্করিণী বলা চলে সাহেব বাঁধ আমাদের মাও বলতে পারি আমরা কারণ আমাদের তো রুখা শুখা মাটির জায়গা এখানে প্রায় প্রতি বছরই লেগে আছে জলকষ্ট লেগেই থাকতো আমাদের এখনও আমাদের লেগেই আছে আমরা যে জলে যে এখনও স্বয়ংসম্পূর্ণ তা ঠিক নই আমাদের জল অন্য জেলা পায় অন্য জেলার চাষ উর্বর হয় অন্য জায়গার মাটি উর্বর হয় কিন্তু আমরা সেই শুখা মাটিতেই এখনও পর্যন্ত আছি তো সেইটাকে কেন্দ্র করে যখন জানতে চাইছেনই আমারও জানানোর খুব ভালোই লাগে এটা বলতে যে একসময় আমাদের দেশের জেলখানার কয়েদিদের নিয়ে আমাদের দেশের শুধু নয় আমাদের জেলার মধ্যে জেলখানাতে যে সমস্ত কয়েদিরা ছিল সেই সমস্ত কয়েদিদের সমস্ত কয়েদিকে মাঠে নামিয়ে একটা পুষ্করিণীর তৈরি করা হয়েছিলো সেই পুষ্করিণীর নাম হচ্ছে সাহেব বাঁধ আজকে যদিও সেটা হেরিটেজ হিসেবে সরকার অধিগ্রহণ করেছে সেই ইয়েটাকে বাঁধটাকে তার সৌন্দর্যায়ন সৌন্দর্যায়নের চেষ্টা করছে আরো অনেক কিছু করছে কিন্তু তবুও পুরুলিয়ার সাহেব বাঁধ আমাদের কাছে মা যদিও এটা ইংরেজ আমলেই তৈরি হয়েছিলো আমরা সেদিন থেকে আজও পর্যন্ত এই সাহেব বাঁধের জলই আমাদের পুরুলিয়ার যতদিন না পর্যন্ত আমাদের এখানে ট্যাপ ওয়াটার হয়েছিলো বা ধরুন কুড়ি থেকে বাইশ বছর আগেও আমরা বাসস্ট্যান্ডে বা পুরুলিয়া জেলাতে যে বাইরে থেকে যে সমস্ত লোকজন আসতেন খাবারের দোকানে খাওয়া দাওয়া করতেন বা ইয়ে করতেন তাদের কিন্তু পানীয় জল হিসাবে বা ব্যবহারের জল হিসাবে ওই জলটাই ব্যবহার করতেন আমরা সবথেকে বড়ো কথা হচ্ছে যে পুরুলিয়ার যে দেবেন মাহাতো সদর হসপিটাল যেটা আমাদের আছে সেই হাসপাতালের নিত্যনৈমিত্তিক জলের যে প্রয়োজনীয়তাটা আছে সেই জলটাও আমাদের হসপিটাল থেকেই সরবরাহ করা হতো আগে বর্তমানে কিছু জলের ইয়ে উৎস পাওয়া গেছে বা সেখান থেকে জল নিয়ে সেটাকে ব্যবহার করা হয় এইটা হল তাছাড়া ধরুন আমাদের এখানে নদীর ধারে বৈষ্ণব আর শাক্ত এদের দুটো ভাগ ছিল এই দুটো ভাগের ছবি আপনি কিছু দেখতে পাবেন আমাদের দেউলঘাটা জয়পুরের কাছে কংসাবতী নদীর ধারে আপনি দেখতে পাবেন কিছু নিদর্শন সেখানে এখনও পর্যন্ত আছে রাজবাড়ি রাজবাড়ি বলে সে আমরা শুনেছি এখানে ওখানে সেখানে আছে আমাদের এখানে কাশীপুরের রাজা কাশীপুরের রাজবাড়ি বলে একটি বাড়ি আছে এখনও পর্যন্ত সেই রাজপ্রাসাদ আছে যদিও ওটা সরকারের অধীনে চলে গেছে এবং সেটা কেবলমাত্র দুগ্গাপূজার সময় নবমীর দিনে খোলা হয় এবং আমরা অনেকেই পুরুলিয়ার থেকে যারা বাইরে আসেন তারাও সেটা দেখতে যান আমরাও দেখতে যাই ঐতিহাসিক জিনিস বলতে আছে আপনার অযোধ্যা পাহাড় আমাদের জেলায় সিধু কানু বিরসা এরা হল আমাদের পূর্বপুরুষ বলা চলে এবং তারাই যা কিছু করেছে এবং তাদের দাপটে সব থেকে বড়ো আমরা বুক ফুলিয়ে এখনও পর্যন্ত বলতে পারি যে ইংরেজরা আমাদের জেলায় তেমন কোনো প্রভাব বা তেমন কোনো দাগ কেটে যেতে পারেনি যেটা তাদের মনে রাখতে পারে মানে এই ধরনের হয়তো অনেক কিছু তৈরি হয়েছে অনেক ইংরেজ ছিলেন যারা প্রগতির পথে হাঁটতেন তারা ধরুন তাদের হাতের দিয়েই তৈরি হয়েছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন যেটা আপনার উনিশশো এক সালে তৈরি হয়েছিল যেটা আজও পর্যন্ত পুরুলিয়ার বুকে আছে হ্যাঁ এখানে আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তার নামে আপনার তার মায়ের নামে এখানে কলেজ আছে তিনিই দান করেছেন তিনিই করেছেন এরকম ধরনের প্রবাদ পুরুষ আমাদের এখানে আছে সকলের নামই তো আর আমাদের সবসময় মনে থাকে না এটাই দুঃখের